আমাদের যে হীরদাম যে মন্দিরটা আছে ওই মন্দিরে আমি অনেক দিন হলোও গেছি বর্তমান আমি তো অনেকটা ঘরের কাছোকাছে আমার আছে অটা ভালো জানবে ব্যাপারটা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ নিশ্চই যাবো সময়ের একটা ব্যাপার তো তো আমি যাবো তাড়াতাড়ি আগে যেহেতু এখন অনেকটা পরিবর্তন এসেছে তা একটা আগ্রহী যাচ্ছে নিশ্চই আমি যাব হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক যাক দরিদ্র সেবাও হয়েছে তাহলে ওখানে ভালো লাগলো কথাটা পড়ে হ্যাঁ তো আমি অবশ্যই যাবো হ্যাঁ অনেক দিন যা হয় না যেহেতু বর্তমান পজিশানটা আরে একবার আমার দেখার খুব ইচ্ছা যাচ্ছে হ্যাঁ আমি যাবো আমার ফ্যামিলিকে নিয়ে অবশ্যই যাবো আর আরও বন্ধু দুই চারজনকে নিয়ে যাবো মন্দির চত্বরটা আরেকবার আমার ঘুরে আসা দেখা আছে কেমন ব্রাহ্মণ না কেমন পূজা করছে আগের মতো সেরকম নিষ্ঠার সঙ্গে পূজা হচ্ছে না বাহ বাহ বাহ বাহ খুব ভালো ভালো হ্যাঁ